ভ্রমণকারী হিসেবে আমার একবার চ্যালেঞ্জ হয়েছিল কারণ আমি মামাবাড়ি যখন গেছিলাম তখন মাসিরাও এসছিল সে কারণে একটু ঘুমোবার অসুবিধা হয়েছিল ঠিকভাবে বিশ্রাম করার জায়গা ছিল না তাছাড়াও আমি একবার পুরীতে গেছিলাম সেদিন সেখানে সাত দিনের ট্যুর ছিল সেখানে খাবার খাবারের অসুবিধা হয়েছিল তাছাড়া আমরা সাত দিন যেখানে হোটেলে ছিলাম সেখানে হোটেলে বেড সিটটা সে সেরকম ভালো ছিল না তাছাড়া খাবার জল সেখানে খাবার জল পুরীতে প্রচণ্ড নোনতা হয় জলটা সেরকম জলের অসুবিধা হয়েছিল তাছাড়া গ্যাস স্টেশনেরও খুব অসুবিধা হয়েছিল কারণ ওইখানে সাত দিনের ট্যুর ছিল সে কারণে আমাদের অসুবিধা হয়েছিল আর খাবার সেইরকম পুরীতে খাবার সেইরকম ছিল না আমরা যেই হোটেলে উঠেছিলাম সেইখানে হোটেলে খাবার ঠিকমতো ছিল না খাবারও সেইরকম অসুবিধা হয়েছিল তাছাড়া বিশ্রামের বিশ্রামও ঠিকমতো হচ্ছিল না কারণ সেখানে বিছানাপত্র সেইরকম ছিল না বিছানাপত্র প্রচণ্ড নোংরা হিসেবে ছিল সেই জন্য আমাদের পুরীতে প্রচণ্ড অসুবিধা হয়েছিল গ্যাস স্টেশন এবং খাবারের পরিকল্পনা এবং পরিষেবারও সাত দিন ধরে ছিল সেই কারণে আমদের পরিষেবারও অসুবিধা হয়েছিল